আমি প্রথম মাছ ও মাংস রান্না করেছিলাম মাংস রান্না করতে গিয়ে মাংসটা প্রথমে ম্যাগনেট করে রেখেছিলাম একটু হলুদ নুন একটু সরষের তেল দিয়ে প্রায় পনেরো মিনিটের মতোন ম্যাগনেট করে রেখেছিলাম তারপর গ্যাসটা অন করে তাতে একটা কড়া বসিয়ে কড়াতে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তারপর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটা তেজপাতা তারপর গোটা গরম মশলা গুঁড়গুলো সব দিয়ে দিয়েছি যা যতোগুলো গোটা গরম মশলা থাকে দিয়ে দিয়েছি দিয়ে তারপর দিয়েছি পেঁয়াজ কুঁচি করা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে যখন লাল লাল হয়ে এসছে তখন ওই যেই মশলা আরো রাখা ছিলো মানে আদা বাটা রসুন বাটা বা একটু পেঁয়াজ বাটা সেগুলোকে দিয়ে দিয়েছি তেলে সেগুলো ওই পেঁয়াজ তেল তেলে যে পেঁয়াজটা দিয়েছিলাম বা গরম মশলা তাতে ওই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে সেটা নাড়ি প্রায় দশ পনেরো মিনিটের মতো সেটা যখন লাল লাল হয়ে গেছে ওপরের তেলটা যখন ফুটে উঠেছে তখন মাংসগুলো দিয়ে দিয়েছি ওই ম্যাগনেট করা মাংসগুলো দিয়ে মাংসগুলো অনেকক্ষণ ধরে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতোন মাংসগুলো নেড়েছি একটু করে জল দিচ্ছি একটু করে চাপা দিচ্ছি এরকম করে করে মাংসটা নেড়ে নেড়ে মাংসটা কষা হয়ে গেছে দিয়ে সেইটাকে আবার প্রেসার কুকারে মাংসগুলোকে দিয়ে ভালো করে সেটা সিদ্ধ করেছি তিন চারটে দিলেই সিটি দিলেই মাংসটা হয়ে গেছে কারণ এই খাসি মাংস খুব শক্ত হয় তো সেই কারণে একটু প্রেসারে দিতে হয় তো মাংস রান্না হয়ে গেলো এবারে মাছ রান্নাটা যখন করেছিলাম মাছটা করেছিলাম কাতলা মাছের কালিয়া তো সেটাতে কী করেছিলাম একটু নুন হলুদ বা তাতে একটু দই দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো ম্যাগনেট করে রাখার পর সেইগুলোকে তেলে হালকা করে ভেজে নিই খুব বেশি মানে কড়কড়ে ভাজা নয় হালকা করে ভেজে ভেজে নেয়ার পর সেগুলোকে তুলে নিই তারপরে কড়াইতে আবার একটু তেল দিই সে তেলে পেঁয়াজ কুচানো দেওয়া হয় বা তাতে একটু লঙ্কা একটু হলুদ বা তাতে একটু রসুন বাটা আদা বাটা একটু টমেটো কুচি এই সব দিয়ে সুন্দর করে মশলাটাকে কষা হয় মশলাটা যখন কষা হয়ে গেলো তাতে মাছগুলোকে দিয়ে দিই মাছগুলোকে দেয়ার পরে একটু ফোটালে আমার মাছের রান্না কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমি মাংস ও মাছ রান্না করেছিলাম প্রথম এই মাছ আর মাংস খেয়ে প্রত্যেকে খুব বাহবা দিয়েছিলো বলেছিলো বা খুব সুন্দর খেতে হয়েছে